এটা সুস্মিতা ট্রাভেলস হ্যাঁ আমি ওই হিঙ্গলগঞ্জ থেকে বারাসাত যাবো একখানা গাড়ি বুক করতে চাই আমরা চার জন যাবো আর উনিশ তারিখ যাবো কত টাকা কী খরচ পড়বে একটু বলবেন